আমাদের রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত অনেকগুলি জায়গা আছে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড় তারপর আছে সুন্দরবন তারপর আছে জলপ্রপাত ঘাগরা জলপ্রপাত তো অনেক মনোরম দৃশ্য দেখার জন্য অনেক জায়গা আছে সুন্দরবনে যেরকম সুন্দরী গাছ আছে যাদের দুটি দু রকমের মূল থাকে একটা মাটির নিচের দিকে একটা উপরের দিকে সুন্দরবনে চিড়িয়াখানা আছে বাঘ পাওয়া যায় যেটা বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার তারপর আশেপাশেও অনেক কিছু আছে তারপর আছে দার্জিলিং দার্জিলিংয়ে বিশ্ববিখ্যাত চা পাওয়া যায় তারপর দার্জিলিংয়ে ঘোরার মতো অনেক জায়গা আছে টাইগার হিল আছে যেখানে সূর্য ওঠে সূর্যাস্ত বা সূর্য উদয়ের যে দৃশ্যটা থাকে অনেক মনোরম হয় দার্জিলিং জায়গাটাও খুব সুন্দর তারপর আছে সুন্দরবনের ময়ূর এক শৃঙ্গ গণ্ডার তারপর অনেক কিছুই প্রাণী আছে যেগুলো দেখা যায় পাহাড়ের দিকে আছে শুশুনিয়া পাহাড় যেখানে আছে উষ্ণ প্রস্রবন পাওয়া যায় গরম জল মাটির তল থেকে নিজে থেকেই যেটা বের হয় প্রাকৃতিকভাবে তারপর আছে বন আরও আছে যেমন জলদাপাড়া আছে জলদাপাড়ায় গরুমারা অভয়ারণ্য অনেক কিছু চিড়িয়াখানা আছে তো পর্যটকদের অনেক মনোরম দৃশ্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আছে তারপর আমাদের আসানসোলের আশেপাশে পশ্চিম বর্ধমানে আছে মাইথন ড্যাম পশ্চিম বর্ধমানের সামনেই কিন্তু ওটা ঝাড়খন্ড পড়ে যাচ্ছে তারপর পশ্চিমবঙ্গের মধ্যে আছে হিমালয় কেটু শৃঙ্গ যেটা এক নম্বরে আছে